আমি একজন বাঙালি আমার মাতৃভাষা হল বাংলা বাংলা পড়তে বা লিখতে ভীষণ ভালবাসি বাংলা ভাষা কিছু সাহিত্য আছে কিছু গল্প আছে হ্যাঁ যেগুলো আমার খুব পড়তেও ভালো ভালো লাগে আমি বাঙালি হ বাঙালি হয়ে নিজের খুব গর্ববোধ হয় যে আমি বাঙালি অনেকে ভাবে বাংলা ভাষা অনেক কঠিন ভাষা কিন্তু তা নয় বাংলা ভাষার মতো ভাষা হয় না বাংলা ভাষা অনেক শ্রেষ্ঠ ভাষা আমার বাংলা পড় বাংলা ভাষা পড়তে বা লিখতে কখনোই কোনো অসুবিদা হয় নি হ্যাঁ বাংলা ভাষা পড়তে বা লিখতে আমার কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতেও হয় নি আমাকে